আমি বহুবার হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে বা বহু ডাক্তারের কাছে গিয়েছি আমি দুর্নীতি সম্পর্কে এই বিষয়ে কোনোদিন কিছু জানিনি আর আমি এই ধরনের কোনো ঘটনার শিকারও হইনি আর কাউকে শিকার শিকার হতেও আমি দেখিনি